টুর্নামেন্ট হচ্ছে পৌর ক্লাব যেটা আমাদের এলাকারই অনেকগুলি দলের মধ্যে সমষ্টি হয় এবং তারা এই খেলাধুলা করে আর ফুটবল আমাদের এলাকায় সাধারণত বছরে একবার দুবার খেলা করানো হয়ই সেখানে বাইরে থেকে খেলোয়ার আসে এবং তারাই খেলা করে আর আমি ক্রিকেট খেলতে পছন্দ করি আমার ক্রিকেটটা খুবই ভালো লাগে ওই জন্য আমি ক্রিকেট খেলি ক্রিকেটে সাধারণত দু দুটো দল থাকে দুটো দলের মধ্যে প্রথমে টস হয় এবং কে ব্যাটিং করবে বা কে বলিং করবে সেটা নিয়ে সিদ্ধান্ত করা হয়ই যারা ব্যাটিং করবে তারা সাধারণত মাঠে বসে থাকবে এবং এক একজন করে পিলার এসে তারা তাদের খেলা করবে আর যারা বলিং নিবে তারা পুরোটাই পুরোটাই ফিল্ডিং করবে এবং পুরো মাঠটাকে ঘিরে থাকবে ক্রিকেটে সাধারণত ব্যাট বল ইউস করা হয় এবং তার সঙ্গে উইকেট থাকে আর অনেকগুলো টিম থাকে যদি সম সমস্ত টিমের মধ্যে খেলা হয় তখন কিছু কিছু টিমকে বেছে নেওয়া হয় যে কারা ফাইনালে যাবে এবং কারা ফাইনালে যাবে না এইভাবে ক্রিকেট খেলার সমষ্টি হয়